যেহেতু আমি শহরের বাড়িতে মধ্যে থাকি তাই সেলাই সম্পর্কে আমি কিছুই জানি না বা আমি কখনোই জানতামও না কারণ শহরের লোকজনেরও এই সেলাই সম্বন্ধে কিছুই জানেই না আর তারাও অন্য অন্য কাজে সঙ্গে যুক্ত থাকে অন্য অন্য কাজ করে কিন কিন্তু সেলাই সম্পর্কে তা তেমন তো কোনো ধারণাই নেই এইসব বিষয়ে কোনো ইন্টারেস্ট থাকে না আমিও জানতাম না কিন্তু একবার আমি গ্রামের বাড়িতে সব পরিবারের সাথে ছুটির সময় কাটাতে যাই তখন গিয়েছিলাম তখন পরিবারের সঙ্গে সেখানে গিয়ে আমি দেখলাম সম সেখানে গিয়ে আমি সুন্দর সময়ও কাটিয়েছি সেখানে গিয়েই আমি দেখি গ্রামের সব সব লোকেরা সেলাইয়ের কাজ করে ব্লাউজ তৈরি করে কাপড়ের ডিজাইন করে সে সব করতে আমার খুব ভালোও লাগে দেখতেও খুব ভালো লাগে একে সেই সব সেই সব আমার মনে খুব অনেক ধারণা জাগে আমিও যদি মনে হয় আমিও যদি কিছু করতাম আমারও কি আমার এক বৌদি ও আমাকে বলেছিলো যদিও তুই সেলাইয়ের কাজ করতিস অনেক কিছু অনেক অর্থ উপার্জন করতে পারতিস তোরও কিছু টাকা হতো কিন্তু আমি সেই শুনে আমারও খুব সেলাইয়ের আগ্রহ মনে জাগলো এইভাবে আমি সেলাইয়ের কাজ প্রথম শুরু করেছিলাম প্রথম যখন শুরু করেছিলাম তখন আমি সেলাইয়ের কাজ করতাম প্রথম প্রথম করছি তারপর যখন আমি আস্তে আস্তে কদিন সেলাইয়ের কাজ ভালো করে শিখতে লাগলাম সেদিন সুন্দর একটা ডিজাইন করলাম দেখে আমার সবাই খুব প্রশংসা করলো তারা খুব ভালো বললো ভালো হয়েছে পরে এ এভাবে আমি এই জিনিস আগ্রহ আগ্রহ তৈরি করেছিলাম আমাকে আমার বৌদি ভালো বউ গিয়েছিলো আর সবাই বলেছিলো যে আমিও খুব ভালো কাজ করতে পারি আমারও কাজ খুব ভালো আমি একটুতেই অনেক ভালো একটুতেই অনেক কাজ শিখে ফেলি এরা নিয়ে খুব প্রশংসা করতো এখানে আমি যখন জিনিসটা তৈরি করি মালগুলো তখন আমার কাস্টমাররাও অনেক আমাকে খুব অনেক ভালো বলে আমার কাছে আমার কাছ থেকে কাস্টমাররা মাল নিয়ে অনেক প্রশংসা করে তারা কাস্টমাররা বলতো আমি ওদের কাছ থেকে মাল নিয়ে কাজ তৈরি করতে পারি আমি কদিন কাজ করার পর শহরে যখন আবার ছুটি কাটিয়ে চলে যাই তখন সেখানে গিয়েও আমি এই কাজটা করতে পারি এখান থেকে মাল নিয়ে যাই যা হোক কিছু উপার্জন করতে পারি ওখানে আমারও খুব ভালোই লাগতে করতে এগুলো সকলের মানুষগুলো আমারও অনেক এখান থেকে অনেক অনুপ্রেরণা করে নিয়ে গিয়েছি এখানে অনেক অনুপ্রেরণা জোগায় আমার সেগুলো খুব ভালো লাগে